আমি দিনে প্রায় এক থেকে দুই ঘণ্টা খামারে এ সময় ব্যয় করি খামার দেখাশোনা করি এটা করতে আমার খুব ভালো লাগে আমি সেখানে প্রায় বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম সবজি উৎপাদন করার চেষ্টা করি বিশেষ করে শীতের সময় আমি বলতে পারি যে এ ওলকপি বাঁধাকপি ফুলকপি টমেটো গাজর লাল শাক পালং শাক বিন এই সব তো চাষই করি আর বর্ষার সময় কুমড়ো ঝিঙে উচ্ছে এসব নানা রকমের সবজি আমি চাষ করি এবং আমি এগুলো দেখাশোনা করতে খুবই পছন্দ করি কৃষিকাজ আমাকে স্বাস্থ্যসম্মতভাবে উপকৃত করে এটা এর একটা কারণ হিসেবে বলতে পারি যখন আমি চাষ করি তখন আমি যতটা সম্ভব চেষ্টা করি অনেক কম পরিমাণে সার বিষ ইউজ ব্যবহার করার চেষ্টা করি যাতে করে এই সমস্ত বিষয়গুলোতে কীটনাশক প্রয়োগ করার মাধ্যমে মানব দেহে এই সমস্ত কীটনাশকের অংশ সবজির মাধ্যমে বিভিন্ন ফলের মাধ্যমে প্রবাহিত না হয় তবে বর্তমানে একটা সত্যি কথা বলতেই হয় যে সার বিষ একবারেই একেবারে প্রয়োগ করা ছাড়াও এরকম সম্ভব হয়ে ওঠে না কারণ তাতে পোকা লেগে যাওয়ার সম্ভবনা থাকে তো সেক্ষেত্রে প্রয়োগ তো করতেই হয় কম হোক আর বেশি